আমি গতকাল রাত সাতটায় বার্নপুর থেকে আসানসোল যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম সেই ক্যাবে কি একটি ব্যাগ পড়ে আছে